আমার পূর্ব মেদিনীপুরের জগন্নাথ মন্দিরের পাশেই বাড়ি আমি আপনাদের রেস্তোরাঁতে একটা খাবার অর্ডার করতে চাইছি খাবারগুলো ওখানে যে বিক্রেতা আছে তার নাম শ্যামল ঘোষ তার কাছেই করতে চাইছি খাবারগুলো ধরুন রুটি তর্কা চিকেন কষা আর একটু পোলাও এই চারটে খাবার তার সাথে একটু চাটনি এটা আমি অর্ডার করছি এটা কিন্তু আমাকে একটু সকাল দশটার মধ্যে খাবারটা ডেলিভারি করে দিতে হবে কারণ এটা খেয়ে আমি অফিস যাব তারপরে ভাবলাম আমার বাড়িতে কোনো রান্না বান্না হবে না ভেবেই আমি অর্ডার করেছিলাম এখন দেখছি বাড়িতে মোটামুটি একটু আধটু রান্না করতে বসেছে সকলে তাই আমি এখন ওই চিকেনটা আমি ক্যান্সেল করতে চাইছি চিকেনটা বাদে আমার বাকি খাবারগুলো দিয়ে যেতে হবে কিন্তু ওই টাইমটা সকাল দশটায় ওই তথ্যগুলো আমি যে দিলাম রেস্তোরাঁতে ওই তথ্যতে আমারও যেখানে বাড়ি সেখানে বাড়িতে পৌঁছে দিয়ে যেতে হবে ওখানকার দোকানদার শ্যামল ঘোষ আমাকে ওই খাবারগুলো ডেলিভারি করে দিয়ে যাবে ঠিক সময় যেমন আমি খেয়ে অফিসে বেরোতে পারি ওই খাবারগুলোর মধ্যে তাহলে আমি বাকি খাবারগুলো নেবো তার পয়সাও দেবো বা যেটা অডারটা ক্যান্সেল করলাম তার কিন্তু আমি পয়সা দেবো না এটা কিন্তু ওই রেস্তোরাঁর মালিককে বলে দেবেন কারণ রেস্তোরাঁর মালিক হচ্ছে যদি না বুঝতে পারে তখন ওই যেটা আমি ক্যান্সেল অড খাবারটা পয়সা চাইবে তখন কিন্তু আমি দিতে পারব না ওই জন্য আমি পরিষ্কার ভাষায় বলে দিলাম তিনটে খাবার আমাকে অর্ডার করেছি যে চারটে তার মধ্যে তিনটে খাবার দিয়ে যাবেন আর বাকিটা দেবেন না